আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটা ধর্মেরই বসবাস নয় আমাদের পশিমবঙ্গে বহু ধর্মের বসবাস যেমন এখানে প্রধান ধর্ম যদি বলি সেটা হলো হিন্দু তারপরেই যদি সংখ্যার দিকে বিচার করি তারপরেই আছে মুসলিম এবং তারপরেও অন্যান্য ধর্মাবলম্বী মানুষও কিন্তু বসবাস করে যেমন খ্রিস্টান বা যেটা আদিবাসী সাঁওতাল সম্প্রদায় ওনারাও কিন্তু এখানে বসবাস করেন তো এখানে হিন্দু ধর্ম যেহেতু প্রধান মানে হিন্দু ধর্মের সংখ্যাটাই বেশি তো সেই দিকে এখানকার যে আমাদের হিন্দুদের যে আচার আচরণ বা হিন্দুদের যা কিছু সবই কিন্তু বেশ সুস্থভাবেই পালন করা হয় এছাড়াও হিন্দু ছাড়াও মু যে তারপরেই যেহেতু মুসলিমদের বসবাস মুসলিমদেরও কিন্তু কোনো কিছুর বাঁধা এখানে বাঁধার সম্মুখীন হতে হয় না মুসলিমদের যা কিছু নিয়ম যা কিছু খাবার দাবার যা কিছু পোশাক পরিচ্ছদ সবই কিন্তু ঠিক সেভাবেই ওনারা পালন করেন বা সেভাবেই পরেন বা সেভাবেই খান কোনো কিছুর অসুবিধা বা বিপদের সম্মুখীন ওনাদের হতে হয় না এছাড়াও আছেন খ্রিস্টান খ্রিস্টানদেরও ঠিক তাই ওনাদেরও ধার্মিক যে সমস্ত নিয়ম ধার্মিক যে সমস্ত পোশাক আশাক খাবার দাবার সবই ঠিক ওনাদের যা কিছু ওরা কি তা কিছুই করেন মানে কোনো কিছু সম বিপদের সম্মুখীন বা বাধার সম্মুখীন হতে হয় না তো এখানে প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকেন একসাথে মিলেমিশে কাজ করেন একে অপরের পরবে নিমন্ত্রিত থাকে একে অপরের পরবা যান একে অপরের বিয়েতে যান একে অপরের বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া পর্যন্ত করেন একসাথে থাকেন মেলামেশা করেন হ্যাঁ আড্ডা মারেন সবই কিন্তু একে একসাথে মানে একে অপরের সাথে মিলেমিশেই করেন